বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বাংলা ভাষার দ্বারা প্রভাবিত হয়েছে অন্যান্য ভাষা যেমন সংস্কৃত বা ইংরেজি ইংরেজি ভাষা সংস্কৃত ভাষা আমরা সবাই বলে থাকি কিন্তু আমাদের মাতৃভাষা বাংলা সেক্ষেত্রে সংস্কৃত ভাষাটা উচ্চারণ হয় মন্ত্র স্ বলার সময় পুজো করার সময় ব্রাহ্মণেরা সংস্কৃত ভাষায় পুজো করে থাকে সেটা তাদের নীতি যে এ ম পুজো করার সময় সেটা আমরা বলে থাকি সেইটা সংস্কৃত ভাষা এবং কথায় কথায় আমরা ইংরেজি বলেই থাকি কিন্তু তবুও আমরা আমাদের মাতৃভাষাকে ভুলে থাকতে পারি না কারণ মাতৃভাষা মাতৃভাষাটাই হচ্ছে সুন্দর ওর আমাদের যে বাংলা ভাষা বাংলা ভাষায় আমাদের এর লোকসংগীত বাউল গান কীর্তন গান এবং রবীন্দ্রসংগীত নজরুলগীতি সব কিছুতেই মানুষ আকর্ষিত হয় যতটা আকর্ষিত ইংরেজি ভাষায় বা সংস্কৃত ভাষার প্রতি হয় না তো বাংলা ভাষার প্রতিই হয়ে থাকে কারণ বাংলা ভাষার কীর্তন গান সেটা সবাই শুনতে ভালোবাসে এবং বাউল গানও সবাই শুনতে ভালোবাসে এইভাবেই এই প্রত্যেক প্রত্যেক মানুষকে ইংরেজি এবং বা সংস্কৃত ভাষার থেকে অন্যান্য আরও অন্যান্য ভাষার থেকেও বাংলা ভাষায় বেশি প্রভাবিত হয়ে উঠেছে